আমার এলাকায় খাল বিল বেশি থাকার জন্য আমি সেগুলোতেই বেশি মাছ ধরতে যাই যখন ধরুন বর্ষাকালে প্রচুর জল হলে খালে মাঠে বিলে নদীতে নালায় নর্দমায় এই জায়গাগুলোতে প্রচুর মাছ উঠে চলে আসে তো সেই সময় আমরা জাল নিয়ে চলে যাই আমি ও আমার পাশে অনেক মেয়েরা থাকে তারা সবাই মিলে চলে যায় তো যে যখন রাতে বৃষ্টি হয় তখন কিন্তু আমরা ভোরবেলার দিকে মাছ ধরতে যাই আবার যখন ধরুন দিনের বেলা বৃষ্টি হয় তখন আমরা বিকেলের দিকে মাছ ধরতে যাই কারণ মা ওই সময়গুলোতে মাছ ভালো আসে তো সেই জন্য আমরা সেই সময় মাছ ধরতে যাই বেশিরভাগ মাছটাই আমরা মৌরলা ও পুঁটি মাছ পেয়ে থাকি কারণ এই মাছগুলো যেহেতু ছোটো হয় তো এই মাছগুলো খুব তাড়াতাড়ি চলে আসতে পারে এছাড়াও পুকুরের ধারে পুকুর যখন অনেক ভর্তি হয়ে যায় তো পুকুর থেকে অনেক কই মাছ বাইরে উঠে চলে আসে তখন সেই কই মাছও আমরা ধরে থাকি তো কই মাছের দাম এখন বাজারে যেরকমভাবে চলে সেটা হচ্ছে কখনও দশ টাকা কখনও একশো টাকা কিলো কখনও দুশো টাকা কিলো এইভাবে চলে কিন্তু পুঁটি বা মৌরলা এগুলো কিন্তু একশো টাকা করে কিলোই চলে তো আমরা যেমনটা ধরি যদি অনেক বেশি হয় তখন আমরা সবাই মিলে ভাবি যে চলো বাজারে যাই বিক্রি করবো তো অনেকে যায় বাজারে বিক্রি করতে তো আমাদের কেউ বাজারে বিক্রি করতে দেয় না আমরা তো কম করে ধরি তো বাড়িতেই সেগুলো খাওয়া হয়ে যায়